কিছুদিন আগেই আমি একটা বই পড়েছিলাম এবং সেইটা আমার পড়ার আমার পড়ার মধ্যে শেষ বই ছিলো বইটার নাম ছিলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যেটা নেপো নেপোলিয়ান হিল নামের একজন অ্যামেরিকান অথরের লেখা বইটা বিশেষভাবে তৈরি করা হয়েছিলো কীভাবে সঠিক ভাবনা চিন্তা চিন্তা করতে হয় এবং কীভাবে এগিয়ে যেতে হয় এই বইটাতে অনেক ধরণের গুরুত্বপূর্ণ পয়েন্টস ছিলো যেমন সঠিকভাবে সঠিক চিন্তাভাবনা করে এবং ভয়কে অতিক্রম করে মানুষ কীভাবে এগোতে পারে নেপোলিয়ান হিল এই বইটিতে বিভিন্ন ধরণের সাকসেসফুল মানুষের সম্পর্কে বিভিন্ন ধরণের কথা বলেছেন এবং তারা কীভাবে ভয়কে অতিক্রম করেছে এবং কীভাবে তারা একটা পজিটিভ থটস নিজের মাথার মধ্যে এনে কীভাবে লাইফে সাকসেসফুল হয়েছে এই বিষয়ে তিনি অনেক পরিমাণে এ বইটাতে লিখেছেন অবশ্য এই বইটি তাদের জন্য তৈরি যারা লাইফে গ্রো করতে চায় যারা লাইফে সাকসেসফুল হতে চায় এবং যারা এগিয়ে যেতে চায় তাদেরকে এই বইটা খুব সহজে সা সাহায্য করবে এগোনোর জন্য আমি এই বইটা পড়ে অনেকটা পরিমাণে উদ্বুদ্ধ হয়েছি এবং আমার দৃষ্টান্ত অনেকটাভাবে আলাদা হয়েছে এবং আমি ভালোভাবে চিন্তা করতে সক্ষম হয়েছি এবং বিভিন্ন ধরণের জিনিসকে করবার আগে আমার যে আগে ভয় ছিলো সেই ভয়টা আমি এখন অতিক্রম করতে পেরেছি এবং সমস্ত কিছু জিনিসকে ভালোভাবে অবজার্ভ করে আমি ঠিকভাবে জিনিসগুলো বিচার করতে শিখেছি এই বইটার মাধ্যমে আমার মতে এই বইটা খুব ভালো একটা বই যেটা সবাইকে পড়া উচিত এবং এই বইটা যেমন আমার জীবনকে প্রভাবিত করেছে এগিয়ে নিয়ে যেতে আশা করি এই বইটা অন্যান্য সমস্ত মানুষের জীবনকেও প্রভাবিত করবে